গ্রাম এলাকায় অনেক রকম মিডিয়ার লোক ঘুরে বেড়ায় যারা গ্রামের বিভিন্ন রকম খবরকে টিভিতে আনে কিন্তু আমার মিডিয়ার উপর কোনো ভরসা নেই মিডিয়ারা তারা যারা যারা পড়াশোনা করতে পারে না খুব কষ্ট তাদেরকে দেখায় না যারা খুব ভালো রেজাল্ট করছে তাদের অবস্থা খুব ভালো তাদেরকেই দেখায় এবং অনেক তথ্য আছে যেইগুলো হয়তো রাজনীতিবিদরা বলছে এটা দেখাতে তাই দেখাচ্ছে যেগুলো হয়তো দেখানো উচিত সেইগুলো দেখাচ্ছে না কিন্তু অনেক মিডিয়া আছে যারা সত্যি ঘটনাই দেখায় এবং তারা চেষ্টা করে যে গ্রামগুলোতে যেখানে অনেক অনুন্নত সব অবস্থা খারাপ যোগাযোগ ব্যবস্থা খারাপ সেখানকার ছবি দেখিয়ে যাতে সেইখানটা আরো উন্নত করা যায় এবং কিছু নিউজ যেমন সত্যি কথা দেখায় কিছু নিউজ মিথ্যে কথাও দেখায় সুতরাং যারা খবরগুলো দেখে তারা বিভিন্ন মত হয় কেউ হয়তো কোনো মিডিয়ার বিপক্ষে কেউ হয়তো কোনো মিডিয়ার পক্ষে সুতরাং সঠিক তথ্য এখন টিভিতে দেখা আমাদের মুশকিল কারণ মিডিয়া সঠিক তথ্য দেখায় না